ছয় নয় দু হাজার পাঁচ পাঁচ দুই দুই হাজার দুই চৌদ্দ নয় দু হাজার আঠেরো তেইশ দুই দু হাজার আঠেরো উনিশ তিন দু হাজার উনিশ